হুগলী জেলাতে বিভিন্ন রকম বিনোদনমূলক একটা কার্যকলাপ অনেক ধরনের অনুষ্ঠান হয় এবং এখানে মন ভালো করার জন্যে এবং স বিকেলবেলা অবসর সময়ে কিছুটা সময় পাস করার জন্যে এবং অনেক ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং অনেক ধরনের পার্ক আছে পার্কে গিয়ে সময় কাটানোয় এবং খেলাধুলা করে বাচ্চারা খেলাধুলার জন্য বড়ো মাঠ আছে এবং মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কালচারাল প্রোগ্রাম হয় সেখানে নাচ গান কবিতা আবৃতি সমস্ত কিছুই হয় এইসব কিছু আমাদের এখানে মন ভালো করার জন্য জায়গা আছে এখানে অনেক কিছু সিনেমাও হল আছে যেখানে গিয়ে অনেক অনেক ধরনের সিনেমা মুভি আমরা দেখে সময়টা কাটাতে পারি অনেক খেলার মাঠ আছে এবং উদ্যান আছে যেখানে বাচ্চারা বিকেলে অবসর সময়ে খেলতে যায়